পশ্চিমবঙ্গ রাজ্যের জেলাগুলির মধ্যে একটি প্রধান জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সাধারণত ধান চাষ ভালো হয়ে থাকে এখানে সাধারণত মৌসুমি জলবায়ুর কাজের ফলে ধান চাষটা খুবই প্রাধান্য লাভ করেছে তাছাড়া বিভিন্ন ধরনের চাষবাস হয়ে থাকে এবং ধান এতটা পরিমাণে উৎপন্ন মানে এত উন্নত মানের ধান চাষ হয়ে থাকে যেমন আইআরটি হয়েছে পঙ্কজ ধান রয়েছে আইআরটু ধান রয়েছে আরও বিভিন্ন ধরনের ধানের নাম রয়েছে যেগুলো উন্নতি লাভ করেছে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মানে যেটা সাধারণত আমদানি রপ্তানি করে থাকে যেমন রয়েছে সিজি ইস্পাত কর্পারেশন জিএস ইন্ডাস্ট্রিস কালীপদ প্যাকেজিং জি ই সিজি ইস্পাত কপোরেশন বলতে এখানে ইস্পাত লৌহ ইস্পাত শিল্প যে কারখানা আমরা জেনে থাকি ওখানে ইস্পাতের তৈরি জিনিসপত্র সেইরম এগুলো খুবই মানে উন্নতি লাভ করেছে কলকারখানাগুলি এই কলকারখানাগুলোর মাধ্যমে আমরা আমদানি রপ্তানি অর্থনৈতিক যে দিকটা সেদিক থেকে আমরা সবল লাভ করে থাকি সবল উন্নত হয়ে থাকি এছাড়া ধান চাষ ধান চাষ থেকেই বেশি আমরা বেশি পরিমানে অর্থনৈতিক লাভ করে থাকি এছাড়াও সরকারের যে বিভিন্ন ধরনের উপযোগিতা সাহায্য এই সাহায্যের মাধ্যমে আমরা উন্নতি লাভ করছি অর্থনৈতিক দিক থেকে সাধারণত আমাদের জিএস ইন্ডাস্ট্রি জিএস ইন্ডাস্ট্রি বলতে বলতে কিনা বিভিন্ন ধরনের যে বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে বিভিন্ন ধরনের পণ্য দ্রব্য আমদানি রপ্তানি করা এর ফলে কিনা অর্থনৈতিক দিক থেকেও আমরা উন্নতি লাভ করে থাকি এই যে কালীপদ প্যাকেজিং ইন্ডাস্ট্রি কালীপদ প্যাকেজিং বলতে বিভিন্ন ধরনের বোতল প্যাকেজিং করা সেগুলো আমদানি রপ্তানি করা বিভিন্ন রাজ্য থেকে শুরু করে বিভিন্ন শহরে বড় বড় শহর বিভিন্ন ইন্টারন্যাশানাল কোম্পানিগুলোকে আমদানি রপ্তানি করছে বিভিন্ন দেশ দেশান্তরে পাঠানো আমাদের যেমন প্রতিবেশী চিন রয়েছে বাংলাদেশ রয়েছে মায়ামার সেগুলোতে আমদানি রপ্তানি করা এগুলোর মাধ্যমে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সত্যি একটি অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করেছে